মানুষের জীবনে বেঁচে থাকার জন্য জল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ জল ছাড়া কোনো জীবন বা কোনো সৃষ্টিই হতে পারে না তো জলের সারাদিনে আমার প্রয়োজনীয়তা কিছু বলছি যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করি তো সে আমাকে মুখ ধোয়ার জন্য আমাকে সেই জলের সাহায্যে করতে হয় এবং জল দিয়েই আমি মুখ ধুই এবং ফ্রেশ হয়ে নিই এরপর সকালে আমি মুড়ি খাওয়ার সময় তাতেও আমি জল ঢেলে মুড়ি বেশ ভালো করে মাখিয়ে খাই তো এরপর যখন আমি স্নান করতে যাই সেখানেও আমার অনেকটাই প্রায় জল লাগে কারণ আমি বেশ অনেকক্ষণ ধরেই আমি স্নান করি তো সেই জন্য আমার জল একটু বেশিই প্রয়োজন স্নান করার সময় তো এরপর দুপুরবেলা যে রান্না হয় তো রান্নার দ্রব্য থাকা সত্ত্বেও জল ছাড়া সেই সব শাক সবজি ভাত ডাল বা নানা তরি তরকারি জল ছাড়া সিদ্ধই করা যাবে না তাই রান্নার কাজেও খুব ভালোভাবে অনেকটাই বিশুদ্ধ জল আমার দরকার তো এরপর খাওয়া দাওয়ার পর হাত মুখ ধোয়ার জন্য জলের প্রয়োজন আছে এমনকি সেই সব বাসনপত্র যাতে খাওয়া হয়েছে সেগুলি ধোয়ার জন্যও জল দরকার তো জল মানে সারাদিনই লাগছে এরপর বিকেলবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখনও হাত পা ধোয়ার জন্য আমার বিশুদ্ধ জল দরকার এরপর সন্ধেবেলা আমি প্রায় অনেকটাই জল খেয়ে থাকি সারাদিনে প্রায় তিন চার লিটারের কাছাকাছি বা তারও বেশি আমি সারাদিনে জল খাই তো আবার রাত্রে যখন আমি খাবার খাই তখনও যখন রুটি করা হয় তখনও সেই আটাতে জল দেওয়া হয় এবং তাকে তারপর রুটি তৈরি হওয়ার পর আমি জল মানে জল মিশ্রিত ডাল দিয়ে আমি রুটি খাই এরপর সেই সব বাসনপত্র ধোয়ার জন্যও জলের প্রয়োজনও অনেকটা আছে এমনকি শুতে যাওয়ার সময়ও আমার প্রায় টেবিলের সামনে বড় প্রায়ই দুলিটারের জলের বোতল আমার থাকে কারণ রাত্রে আমি সারাদিন যতটা না জল খেয়েছি রাত্রে আমি তার থেকেও প্রায় বেশি জল খেয়ে থাকি তার কারণ রাত্রে আমাকে একটু পড়াশোনা করতে হয় এবং জেগে থাকার জন্য আমাকে জল খেতেই হয় মানে সব মিলিয়ে মানে সারাদিনে মানে জল আমার জীবন তাই জল ছাড়া বাঁচা আমার পক্ষে সম্ভব নয় আর জল আমার নয় সমস্ত মানুষ এবং জগতের জন্য জল একটা খুবই অত্যন্ত প্রয়োজনীয় জিনিস